আমি যেটা কিনেছিলাম সেটা হচ্ছে একটা ফ্যান যেটা হচ্ছে বর্ষা কোম্পানির তো খুব গরম কিছুদিন আগেই পড়েছিল যেটা খুবই গরম ছিল তাই গরমের জন্য ফ্যানের দরকার ছিল তো ফ্যানটা খুবই সুন্দর খুব সুন্দর ঘুরছে আগে থেকেই জেনেছিলাম যে প্রোডাক্টটা খুব ভালো তাই ওই ফ্যানটা আমি কিনেছিলাম খুবই ভালো ঘুরছে ফ্যানটা খুবই ভালো আপনারাও কিনতে পারেন